হ্যালো আপনি কি ফটোগ্রাফার সুজয় মন্ডল বলছেন ছাব্বিশ তারিখে একটা ভিডিও ফটোশুটের পোগ্রাম আছে আপনি কি ফ্রি আছেন আপনি আপনার টিমে কত জন আছে আর আপনার কি এ ডি এস এল আর ক্যামেরা আছে হ্যাঁ কত নেন আপনি হুম একটু কম হবে না আচ্ছা বলছি আপনি কি ঘন্টা হিসেবে নেন না কী রকম কী নেন সেটা একটু বলবেন আহ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই ডেটে চলে আসবেন দেখা হলে কথা হবে ঠিক আছে রাখছি তাহলে